মাছ ধরতে আমার খুবই ভালো লাগে ওটা বলতে গেলে আমার একটা নেশার মধ্যেই পড়ে শখও বলতে পারেন হচ্ছে কী এক দিন হচ্ছে আমার বন্ধুদের পাল্লায় পড়ে নদীতে নদীর মাঝখানে গিয়েছিলাম জাল ফেলেছি হঠাৎ করে কালো মেঘ অন্ধকার ছেয়ে গিয়েছে ওই দিকে ঝোড়ো হাওয়া হচ্ছে নৌকায় এই দিক ওই দিক দুলছে আমারা তো ভয় পেয়ে গিয়েছিলাম যা হোক তাড়াহুড়ো করে আমরা জালটাকে তুললাম তুলে যা হোক করে ধারে যাওয়ার জন্য রওনা দিলাম তাও খুব জোর ঝড় এসে গিয়েছে নৌকা তো এই পার ওই পার হচ্ছে কখন জানি ডুবে যাবে যা হোক করে আমরা একটু টেনে হিঁচড়ে ধারের দিকে গেলাম গিয়ে গিয়ে দেখলাম অনেকটাই শান্তি পেলাম বুকে একটু আর কী প্রাণ এল তখনই তখনই বললাম নদীর মাঝখানে আর যাব না এবার আশেপাশেই পুকুর খাল এইখানেই ছিপ ফিপ ফেলে জাল ফেলে নিজের শখটাকে পূরণ করে নেব